হ্যাঁ বলছি আপনি মিসড কল দিলেন কী ব্যাপার না কি আচ্ছা আচ্ছা আচ্ছা দেখুন ব্যাপারটা হচ্ছে আমি তো বাইরে এক জায়গায় কাজে আছি এখন সেখান থেকে সেই ওই এখানে একটা ফ্রিজের কাজ বাকী আছে সেখানে সেই ফ্রিজটা কমপ্লিট না করা পর্যন্ত তো আমি যেতে পারছি নে তা আপাতত হ্যাঁ আপনি ওই মে ওটা লাইনটা দিয়ে দেখেছেন যে লাইন যায় ঠিক মতো নিচ্ছে কি না ফ্রিজে ওইটা একটু চেস তালে ওটা আপনার দেকা আছে যেহেতু কারণ আমার মনে হয় দুটো দিন দুটো তিনটে দিন দেরি করতে হবে তা না করলে আমি তো আপনার ওখানে ওই ফ্রিজটা দেখতে যেতে পারবো না দেখুন ঘটনা হচ্ছে আমরা তো ফ্রিজগুলো এমনি সারাই করার আগে ফ্রিজটা খুললেই আমাদের ফি লাগে পাঁচশো টাকা এইবার সেখানে যদি সে ঠিক আছে একটু কমিয়ে সমিয়ে না হয় নেওয়া যাবে তবে আপাত অপত আপাতত তো আমি তো এই মুহূর্তে যেতে পারছি নে আপাত দুটো দুই দুই চার দিন দেরি করতে হবে তো তা না করলে আমি তো সময় করে উটতে পারবো না আচ্ছা বলছি যে ঠিক আছে তাহলে রাখ রাখছি